আমি অনেক রকমভাবেই ফসল বিক্রি করি আমি আমার জমিতে অনেক ধরনের ফসল লাগাই যেমন ধান আলু তিল অনেক শাক সবজি বেগুন এই সব ফসলগুলি বিক্রি করার পর আমি বাজার নিয়ে যাই অনেক ধরনের বাজার যেমন আমাদের এখানে একটা বাজার আছে সেখানে আমি বিক্রি করতাম কিন্তু সেখানে আমি ভালো প্রফিট আসতো না বা ভালো টাকা পেতাম না বা ভালো লাভ হতো না সেই জন্য আমি বাইরের গ্রামে আমি বিক্রি করতে যেতাম সকাল সকাল বা ভোরে সেই গ্রামে বেশি বিক্রি হতো এই জন্যই কারণ সেই গ্রামে একটা হাট সেখানে অনেক যাবতীয় অনেক গ্রাম থেকে দূর দূরান্ত থেকে লোক আসতো সেই বাজারে বাজার করতে সেই জন্য আমার একটু বেশি বিক্রির হতো এবং আরো অন্যান্য হাটে গিয়ে আমি বিক্রি করতাম এই বিক্রি করার ফলে আমার ভালোই লাভ হতো এবং আমি অন্য রাজ্যে বিক্রি করতে যেতাম কিন্তু এখানে যেরকম বিক্রি করার সুবিধা ছিলো অন্য রাজ্যে এরকম সুবিধা নয় অন্য রাজ্যে বিক্রি করতে গেলে সেখানে অনেক শর্তাবলী বা নিয়ম থাকতো যেমন রাস্তায় যাওয়ার পথে আমাদেরকে কিছু ট্যাক্স দিতে হতো সরকারকে এবং সেখানে পৌঁছে গিয়ে যে স্থানে বসে আমরা বিক্রি করবো সেই বাজারগুলি বা সেই সবজিগুলি বা ফসলগুলি সেই ফসলগুলি যেই স্থানে বসে বিক্রি করবো সেই স্থানের কিছু যতটা স্থান জুড়ে আমরা বিক্রি করবো সেই স্থানের আলাদা করে ট্যাক্স বা আলাদা করে সেই মার্কেটওয়ালাকে টাকা দিতে হতো এবং সেখানে যে জায়গাটা ওখানে মার্কেটে যারা সবাই বসতো সেই মার্কেটের আলাদা তাদেরকে টাকা দিতে হতো এরকম শর্তাবলী ছিলো